আমার এলাকায় কাছাকাছি সত্যিই পূর্ব মেদিনীপুরে একটা বড় মল রয়েছে সেখানে অনেক বাইরের মানুষও এসে জিনিসপত্র কেনাবেচা করে এখানে সব ধরনের জিনিস একই ছাদের তলায় পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার স্টেশনারি দ্রব্য ভুসিমাল দ্রব্য সমস্ত কিছুই একই জায়গায় একই ইয়েতে পাওয়া যায় আর তার সাথে সাথে বড় খাবার দোকান আইসক্রিমের দোকান চায়ের দোকান কফির দোকান সমস্ত কিছুই একই ছাদের তলায় পাওয়া যায় সেই কারণে এখানে অনেক মানুষ বাইরে থেকে এসে নানা ধরনের কাজপত্র করে আর তার সাথে এই বাজারের আইটেমের গড় মূল্য অনুযায়ী এখানের মূল্য সবসময়ই বেশি কেননা এখানে অনেক বড় শপিং মল হওয়ার কারণে অনেক কর্মচারী রাখতে হয় অনেক ধরনের লাইট এ সি পাখা এই সমস্ত বিল সে তো তুলনামূলক ছোটো দোকানগুলোর থেকেই বেশি সেই কারণে জিনিসপত্রের দামও ছোটো দোকানগুলোর তুলনায় বড় দোকানে ওখানে জিনিসের দাম বেশি এখানে মানুষ জিনিসপত্র নেয় ঠিকই কিন্তু দামটা সবার জন্য নয় গরিবদের জন্য মল নয় শুধুমাত্র বড় লোকেদের জন্যই মল গরিব কৃষক বা মধ্যবিত্ত পরিবারের জন্য ছোটো দোকানই ঠিক বড় দোকানের দিকে তারা পাও বাড়ায় না